আমি আমার বিমার কভারেজ নিয়ে অত্যন্ত খুশি কারণ এক্ষেত্রে বিমা করাতে আমি অনেক বেশি সুবিধাই ভোগ করেছি সারা বছরে যেটুকু আমার পক্ষে সামর্থ্য সেই টাকা আমি যখন বিমার খাতায় জমা রাখি হঠাৎ করে কিছু শারীরিক অসুস্থতা এলে আমি সেখান থেকে আমি সেখান থেকে আমার চিকিৎসা করাতে পারি যার জন্য আমি আমার বীমার কভারেজ নিয়ে অত্যন্ত খুশিই থাকি এবং আমাদের এখানে আমাদের এলাকায় হাসপাতালে বিমার প্রক্রিয়াকরণ যিনি করেন আমাদের হাসপাতালের সুপার যিনি আছেন তিনিই করেন তিনি কোনও সময়েই এতে কোনওরকম অসুবিধার সৃষ্টি করেন না সহজভাবেই এটি আমাদের কাছে সহজলভ্য হয়ে যায় অত্যন্ত সহজভাবে পরিচালনা করার কারণে আমাদের শারীরিক অসুস্থতা হলেও আমাদের কোনওরকম চিন্তার বিষয় এটা নিয়ে তৈরি হয় না এবং এছাড়াও আমরা সরকারের কাছ থেকেও সুবিধা পেয়ে থাকি যেটাকে আমরা স্বাস্থ্যসাথী কার্ড বলে পরিচালনা করছেন সরকার সেখানে আমরা একটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা পেয়ে থাকি যেক্ষেত্রে সেই টাকা থেকে আমরা আমাদের যেকোনওরকম যদি কোনও অস্ত্রোপচার হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সেই টাকা সেখানে সেখানে দিতে পারি এবং আমাদের নিজেদের থেকে কোনও টাকা সেখানে দিতে দিতে হয় না সেক্ষেত্রে আমি আমার বিমার কভারেজ নিয়ে বেশ খুশিই বলা যেতে পারে